হ্যালো আমি কি সাহু হোটেলের মালিকের সাথে কথা বলছি আসলে আমার এখানে কিছু ফিডব্যাক দেওয়ার ছিলো সেজন্য আমি ফোন করেছি গত পরশু আমি একটা খাবার অর্ডার দিয়েছিলাম যেটা নিয়ে কিছু বলতে চাই সবার আগে বলতে চাই যিনি আমাকে ডেলিভারি করতে এসেছিলেন খাবারটা তার ব্যাপারে আসলে এত ওয়েদারটা খারাপ ছিলো তা সত্ত্বেও হচ্ছে এতটা দূরত্বে খাবার উনি সঠিক সময়ে এসে দিয়ে গেছেন এমনকি খাবারের কোনো ক্ষতি হয় নি আর সব কিছুই ঠিক ছিলো হচ্ছে আমি কোনো অসুবিধেই পাই নি সম ঠিক সময় ছিলো আর হচ্ছে খাবারগুলোও ঠিকঠাক ছিলো সবটাই তো উনি ঠিকভাবে ডেলিভারি না করলে নয়তো আমি খাবারটা খেতেও পারতাম না আর আমার অনেক অসুবিধায় পড়তে হতো আর আমি তো একা ছিলাম না তো সেক্ষেত্রে অনেকেই ছিলো আর অতোটা পরিমাণ খাবার তো সঠিক সময়ে পাওয়াটা খুব জরুরী ছিলো তো উনি খুবই ভালো ডেলিভারি করেছেন তো সেই জন্য ওনাকে অনেকটা ধন্যবাদ দিতে চাই আর আমি ভালো ফিডব্যাক দিতে চাই ওনার জন্য আর এই রেস্তোরাঁর খাবার আমার খুব ভালো লেগেছে সেজন্য আমি কিছু বলতে চাই যে খাবারের মান ঠিকই ছিলো আর হচ্ছে যেই পরিমাণটা দেয়া ছিলো সেটা অনেকটা বেশি পরিমাণে ছিলো সে যদি আমি পাঁচজনের জন্য খাবার অর্ডার দিই তো সেটা দশ জনও খেতে পারবে এরকম ছিলো তো সেটাও আমার খুব ভালো লেগেছে যেটা এখন অনেক রেস্তোরাঁতে পাওয়া যায় না যেরকম খাবারের অর্ডার দিই তার থেকে একটু কমই পাওয়া যায় খাবার আর প্রত্যেকটা জিনিসই খুব সুস্বাদু ছিলো যেটা খেতে আমার খুবই ভালো লেগেছে আর আমার বাকি বন্ধুরাও বলেছে যে খুব ভালো খাবার তো আগামীকালেও আমি এখান থেকে অনেক কিছুই অর্ডার করতে চাইছি আর বাকিদেরকেও জানাতে চাইছি এই হোটেলের সম্পর্কে আমার খুবই পছন্দ হয়েছে আর আমি বলতে চাই যে হচ্ছে এটা অনেকটাই দূরত্ব আমার এটাতে কি আমি কোনো হচ্ছে ফাস্ট ডেলিভারি কিছু পেতে পারি তো সেইটাতে একটু প্রবলেম ছিল